দু লক্ষ দশ হাজার দুশো কুড়ি এক লক্ষ কুড়ি হাজার তিনশো সাত লক্ষ তিরিশ হাজার একশো দশ পাঁচ লক্ষ দু পঁচিশ হাজার দুশো তিরিশ আট লক্ষ চল্লিশ হাজার পাঁচশো পঁয়তিরিশ